হ্যাঁ মা শোনো না বলছি কি তুমি কি ব্যস্ত আছো আরে আরে শোনো না বলছি ওই যে সেই তোমাকে নিয়ে বলেছিলাম না যে তোড়া যেই নাচের স্কুলটায় নাচ শেখে সেই যাদবপুরে তোড়া ডান্স অ্যাকাডেমি আ তো ওখানে না সেই তোমাকে বলছিলাম না মা আমার খুব ইচ্ছা ওখানে ভর্তি হওয়ার তো শোনো না হ্যাঁ হ্যাঁ তো ওইটা না তোড়ার থেকে খবর পেয়েছি ও ও বলছিলো কী যে যদি এখন ওদের ভর্তি চলছে যদি ভর্তি হতে দাও মানে তুমি যদি পারমিশন দাও তাহলে একটা কাজ করতে পারি মা যদি এই রবিবার আমি আর তুমি দুজনে মিলে যদি যাই গিয়ে কথাবার্তা বলি তা তুমি কি রাজি হবে হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ এমনি এটা তো আমি ওর থেকে জেনেছি তোমার রবিবার করে উনি করায় মানে ওদের ওখানে ট্রেনিংটা রবিবার করেই চলে আর প্রথমে বোধহয় একটা অ্যাডমিশনের জন্য কিছু দিতে হয় সেটা আমি তাও একবার জেনে নেবো আর মান্থলি বোধহয় ওরা চারশো টাকা মতোন করে দিতে হয় তো সপ্তাহে এক দিন তো তাই জন্য চারশো টাকা তাও কি আমি বলছিলাম কী বলো তো ওর থেকে জানবোই আর তার চেয়েও ভালো হবে কি যদি রবিবার দিন কা আমি আর তুমি নিজেই চলে যাই হ্যাঁ হ্যাঁ তাহলেই না ভালো হবে মানে কারোর থেকে জানার থেকে ওখানে যদি আমরা দুজনে মিলেই যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো সমস্যা সমস্যার কথা যদি থাকে সেটা খোলাখুলি জানতে পেরে যাবো হ্যাঁ হ্যাঁ টাইমটা কখন হতে পারে মানে কলেজের সাথেও তো অ্যাডজাস্ট করতে হবে কেনো অনেক সময় তো পড়াটরাও থাকে না এবার ওদের কখনো মিস হলে হ্যাঁ বা কোনদিনও আমি ধরো ওই ক্লাসটা মিস হলো বা অন্য কারো সাথে অ্যাডজাস্ট করিয়ে আমাকে করিয়ে দেবে কি না এই সমস্ত জানা যাবে বুঝলে তাওলে বলছি ফোন নম্বরটা নিয়ে নিই বলো তালে আমরা যাওয়ার সময় একবার ফোন করে নেবো ওদেরকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা তাহলে ঠিক আছে মা রাখছি হ্যাঁ বাড়ি ফিরে বাকি কথা বলছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে